হ্যালো কে বলছেন হুম বলছি হ্যাঁ আমি মাছ বিক্রেতাই বলছি সব রকমের মাছ পাওয়া যায় রুই কাতলা ইলিশ শিঙি ট্যাংরা কই আপনার কী মাছ লাগবে বলুন না না হোম ডেলিভারি করি না কই মাছগুলো আপনার চারশো টাকা কেজি টা আরও পাঁচশো ষাট টাকা হ্যাঁ জ্যান্ত মাছ ওই কইগুলো কিন্তু কই মাছগুলো খুব জ্যান্ত লিমিটেড সময়ের ভিতরে যদি মাছ নষ্ট হয়ে যায় অবশ্যই আপনি ফেরত দিয়ে যাবেন কতটা লাগবে কী কী লাগবে আপনি এসে বলে যাবেন হ্যাঁ আপনি যদি পাইকারি হিসাবে নেন তাহলে ওই পাঁচশো টাকার জায়গায় সেটা তিনশো আশি টাকা বা পঁচাত্তর টাকা এরকম গড় হিসাবে ধরা হবে এবারে আপনি কতটা নেবেন তার ওপরে ডিপেন্ড করে আমি দামটা নেবো হ্যাঁ আপনি সময় বলে দেবেন আমি আমার দোকান আছে বাজারে আপনি কোথা থেকে বলছেন আমি পচা মাছ বিক্রি করি না আপনি হয়তো ওটা কোনো বাড়ির নিচে নিচে রেখেছিলেন যার জন্য ওটা নরম হয়ে গেছিলো নাহলে আমার দোকানে সব টাটকা মাছই বিক্রি হয় হুম অবশ্যই একদম অবশ্যই আমি তো বললাম আপনাকে যে যদি লিমিটেড সময়ের ভিতরে আপনি মাছ ফেরত দেন আমি ফেরত নিয়েই আপনাকে মাছ পালটে দেবো বা টাকা ফেরত দিয়ে দেবো আচ্ছা আপনি কখন আসবেন মাছটা নিতে আচ্ছা ঠিক আছে